আমার পড়া শেষ বই শ্রীকান্ত যা শরৎচন্দ শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের লেখা এবং বইটি আমাকে খুবই প্রভাবিত করে বইটিতে পুরুষ চরিত্র নিয়ে যার নাম শ্রীকান্ত তার বয়স প্রথমেই গল্পের প্রথম অধ্যায়ে গল্পের গল্পের চরিত্রটি খুবই ছোটো এবং তার আলাপ হয় একটি খেলার মাঠে ইন্দ্র ইন্দ্রজিৎ বলে একটি চরিত্রের সাথে এবং সেই চরিত্রে সেই চরিত্রকে তার খুবই ইন্টারেস্টিং লাগে শেষে এই চরিত্রকে খুবই আতপ্রোতভাবে ভালোবেসে ফেলে এবং তাকে প্রথম দেখায় বন্ধু হিসাবে মেনে নেয় তো একটি খেলার মাঠে তার সাথে আলাপ হয় এবং সেই খেলার মাঠে হঠাৎ করেই ঝামেলার সৃষ্টি হয়ে এবং সেই ঝামেলার মধ্যে তার মাথায় পড়ে একটি কাঠের বারি এবং সেই কাঠের বারি খেয়ে যখন প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে যাবে এমন সময় ইন্দ্রজিৎ চরিত্র তাকে ধরে নিয়ে পালিয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে তাকে একটা জায়গায় নিয়ে যায় এবং সেই থেকেই তার মনে হয় একে আমার বন্ধু হিসাবে পাওয়াটা খুবই লাভজনক বা খুবই একাত্ত সে সেই চরিত্রর উপর ভরসা করতে শুরু করে সেই চরিত্র তাকে ডেকে নিয়ে যেত মাছ ধরতে ঘুরতে এবং আরো অনেক জায়গায় এরকম একটা অভিজ্ঞতা ছিলো যেখানে তাকে নিয়ে যাওয়া হয় মাছ ধরতে এবং সে মাছ ধরতে গিয়ে দেখে একটা নৌকা যেটা ইন্দ্রজিৎ চরিত্রের খুবই কাছের একটা জিনিস ছিলো নৌকা সে যখন তার মন খারাপ থাকতো সে ওই নৌকাটা নিয়ে বেরিয়ে পরতো বেরিয়ে পরতো নদীর মাঝে এবং একা একা সময় কাটাতো যেহেতু এখন সে একা নয় সে তার বন্ধু অর্থাৎ শ্রীকান্তকে নিয়ে বেরিয়ে পরতো মাছ ধরতে এবং মাছ ধরতে গিয়ে তার আলাপ হয় একটি বাঘের সাথে এবং সে কীভাবে সেখান থেকে পালিয়ে আসে সেটাও একটা আশ্চর্যজনক ঘটনা এবং ইন্দ্রজিৎ খুবই দেখা করতে যেত এক বেদেদের মেয়ের সাথে যাকে সে দিদি হিসাবে মেনে নিয়েছিলো এবং সেই বেদের মেয়ে যে আসলেই একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে সেটা সে জানতো না সে যেই রাতে জানতে পারলো যে সে বেদের একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে এবং তাকে কীভাবে সেই বেদের যার বউ সে কীভাবে নির্যাতন করতো কীভাবে কষ্ট দিত সেটা জানতে পারার পর সে ঠিক করলো যে ওকে মেরে ফেলা উচিত কিন্তু সে সেটা পারলো না তার দিদির মুখ চেয়ে সে সরে এলো কিন্তু তার পরের দিনই সে জানতে পারলো যে সে বেদে মারা গেছে সাপের কামড় খেয়ে নেশা করে সে সাপের মাথায় চুমু খেতে গিয়ে হঠাৎ করেই সাপের কামড় খেয়ে মারা যায় এবং তার দিদির দিশেহারা রূপ দেখে সে বিষণ্ণ হয়ে পড়ে এবং ঠিক করে যে দিদিকে তার বাড়িতে নিয়ে যাবে কিন্তু ঘটনাক্রমে তার দিদি তার বাড়িতে যেতে চায় না তার দিদি সেদিন রাতে তাকে সব কথা খুলে বলে এবং বলে সে আসলেই বেদে নয় সে একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে কীভাবে সে বেদে তাকে নিয়ে যায় তার সাথে এবং তার সাথে সংসার শুরু করে এই গল্পটা আমাকে এভাবেই বেশ প্রভাবিত করে যে বন্ধুত্ব এবং সম্পর্ক কীভাবে টিকিয়ে রাখতে হয়